হ্যালো স্যার এটা কি রেন্টাল শোরুম তো আমার এক বন্ধুদের নিয়ে দার্জিলিংয়ে যাব তো একটা ছয় জন ক্যাপাসিটি কারের দরকার তো স্যার জানতে পারি ওখানকার প্রতি কিমিতে মূল্য কত দুই দিনের জন্য